আমার প্রিয় বাংলা শব্দ বা বাক্যাংশ হলো মাতৃভাষা মাতৃভাষাটা এ কারণেই বলা হয় মাতৃ মানেই মা কারণ আমরা বাঙালি এবং বাংলা ভাষাতেই আমরা কথা বলি যেমন সর্বদাই আমরা বলে থাকি যে বাংলা আমার মা সেরকম মাতৃভাষা থেকেই কিন্তু শুরু যে আমরা হচ্ছে বাঙালি এবং মাতৃভাষা হলো মা বাংলা ভাষা তো সে কারণেই কি আমাদের প্রত্যেকটা মানুষ আমরা কি এই শব্দকে সর্বদাই ব্যবহার করি যে আমরা বাঙালি এবং বা মাতৃ আমাদের বাংলা ভাষা হলো মাতৃভাষা তো এই হিসেবে বাংলা ভাষাকে নিয়ে আমি প্রচুরই গর্ববোধ করি কারণ সব থেকে বাংলা ভাষা কি বলে কঠিন ভাষা কিন্তু যেমন চারিদিকে সব বইয়ের পাতাতে লেখা আছে যে বাংলা ভাষা হলো কঠিন ভাষা তো সেক্ষেত্রে আমরা তো সর্বদাই বাংলা ভাষাতে কথা বলি যেমন মাকে মা বাবাকে বাবা দাদাকে দাদা তো ঠাকুমাকে ঠাকুমা তো এই যে শব্দ এই যে ওয়ার্ড এগুলো সত্যিই শুনতে এতো ভালো লাগে হিন্দিতে তো ইংরেজিতে তো অনেক রকমভাবে বলে মা বাবাকে ড্যাডি মাম্মি এরকমভাবে তো অনেক কিছু বলে কিন্তু মা মা কথাটার অর্থটাই একটা যেন অন্য রকম তো সেই হিসেবে প্রচুরই গর্ববোধ করি যেমন আমাদের অনেক কিছু পুজো হয় দুর্গা পুজো বা কালী পুজো সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে মা দুর্গা মা কালী মা সর্বদাই কি আমরা মা কথাটাকে আমরা তুলে ধরি তো এ কারণেই মা কথাটাকে নিয়ে এবং বাংলা ভাষাটাকে নিয়ে আমরা সর্বদাই কি গর্ববোধ করি এবং সর্বদাই তো গর্ববোধ করেই যাবো কারণ সত্যিই বাংলা ভাষার মতো ভাষা আর হয় না